হ্যালো

হাজারে ভবো বিরাট খারাপ হুম বাজারে বিরাট দাম

উচ্ছে নিশ্চই হুম না রাখো রখো রাখো না যা

মলয় আসছে ইনফ্লুয়েন্সিয়াল যাবার বেশি আমি তবে নিচে নামছি হুম হুম